দেবুদা বলছেন আমি জুতোর জন্যে ফোন করেছিলাম হ্যাঁ বলছি দাদা অজন্তার জুতোগুনো এখন কী দাম যাচ্ছে আর বাটার বুটগুলো আপনার দোকানে এতো দাম বেশি কেন আমি অন্য দোকানে তার থেকে একটু কম পাচ্ছি পঞ্চাশ টাকা একশো টাকা এরকম কম পাচ্ছি ও এখন নো

বুঝতে পেরেছি এখন হয়তো দাম বেশি দোকানেতে আচ্ছা আচ্ছা আর বলছি এমনি কি আচ্ছা গ্যার হুম বুঝতে পেরেছি গ্যারেন্টি আছে আপনার প্রোডাক্টায় আচ্ছা গ্যারেন্টি নন গ্যারেন্টি এখন এখন বেরিয়েছে না আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে